হ্যাঁ অবশ্যই আমি অন্নপূর্ণা সারের দোকানের মালিক বলছি বলুন আচ্ছা কী জানতে চান বলুন

প্যাকেট বলতে যেটা দেখেন আপনি যদি নিজে এসে নিয়ে যান এবং আমি যদি এখান থেকে আপনাকে পাঠিয়ে দিই আপনার বাড়িতে তাহলে আপনার ওই যে টোটো যে ভাড়াটা রয়েছে সেই ভাড়াটা সহকারে মনে করো যে পড়বে বারোশো টাকা আর যদি আপনি নিজে আসেন তাহলে মোটামুটি আপনি এগারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা হুম হ্যাঁ অবশ্যই সমস্ত রকম নতুন এবং পুরনো সার আমার দোকানে পাওয়া যায় এখানে অনেক কৃষক আছে যে আমার দোকানে এসে কিন্তু তারা প্রতিনিয়তই নিয়ে যায় এবং আলু চাষে গম চাষে ধান চাষে বিভিন্ন ক্ষেতে তারা চাষের কাজে ব্যবহার করে আপনি বর্তমানে কী চাষ করছেন যে এই সার আপনার প্রয়োজন

আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা অবশ্যই পাওয়া যাবে আমার দোকানে সে সব কিন্তু আপনি কবে আসছেন তাহলে আমার দোকানে আচ্ছা আচ্ছা তো অবশ্যই আপনি আসুন সে আমি কম করে দেবো অসুবিধা নেই আপনি তাহলে কবে আসছেন আমাকে একটু বলে আসবেন ফোন করবেন আমি তাহলে দোকানে থাকব আচ্ছা কারণটা হচ্ছে কী আমি তো দোকানে বেশি থাকি না আর আমার কর্মচারীরা থাকে দোকানে তো তাই আর কি আপনাকে বললাম আমি না থাকলে তো ওরা লেট করে দেবে না তাই আপনাকে বললাম ও কে ঠিক আছে ধন্যবাদ